উন্নয়ন এবং সমৃদ্ধির ক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা অনেক কিছুরই মুখোমুখি হয় যেমন এখানে অ হঠাৎ হঠাৎ দেখা যায় যে বৃষ্টি হচ্ছে এবং যদি বৃষ্টি হয় সেখানে প্রচুর জল জমে যায় এবং মানুষের যাতায়াত ব্যবস্থায় সেখানে অনেক ক্ষতি হয় তারা ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না ক কলেজ যেতে পারে না সবাই যারা যারা অফিসে কাজ করে তারা অফিস যেতে পারে না প্রায় তিন চার দিন জল নামতেই সময় লেগে যায় এইসব অবস্থারই আমাদের মুখোমুখি বারবার হতে হয় এবং এই জায়গাটা নিচু বলে সব সময় জল থাকে এটাই সবচেয়ে বড়ো অসুবিধা এখানকার